পূর্ব বর্ধমান জেলার প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে যে বর্ধনের রাজ কলেজ বিবেকানন্দ কলেজ এই সমস্ত কলেজগুলো এখানে সুযোগগুলি কী কী যে সুযোগগুলি হল যে এখানে কম খরচে আমরা এই যে সরকারি কলেজগুলোতে পড়ি কম খরচে আমরা আমাদের পড়াশুনা চালিয়ে যাই চালিয়ে যেতে পারি এছাড়াও স্কুলের ফিস হল স্কুলের ফিস সামান্যই খুবই কম যার জন্য আমরা স্কুলের এই সরকারি মানে বেসরকারি বিদ্যালয়গুলির থেকে স্কুলের এই বেসরকারি বিদ্যালয়গুলি থেকে সরকারি বিদ্যালয়ের বেশি কম খরচে আমরা ছেলে মেয়েদের পড়াতে পারি এবং এখানে মানুষের পছন্দমতো কোর্সের বিষয়গুলি হচ্ছে নার্সিং ইঞ্জিনিয়ারিং এই বিভিন্ন এই ধরনের কোর্সগুলো মানুষ বেশিরভাগ পছন্দ করে